বাইকের যত্নের সব থেকে ভালো উপায় হল মোবিলটা মোবিল মোবিলটা ঠিকঠাক মতো চেঞ্জ করা মোবিল একটা নির্দিষ্ট দূরত্বর পাবে মো মোবিল চেঞ্জ করলে বাইক ঠিকঠাকই থাকে আর এর সঙ্গে সঙ্গে সার্ভিসিং করা হাফ সার্ভিস ফুল সার্ভিস হাফ সার্ভিস বিষয় ফুল সার্ভিস বিষয়টা একটু বলি হাফ সার্ভিস মানে বাইরের জিনিসপত্র যেগুলো আছে সেগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তেলটেল দিয়ে রাখা আর ফুল সার্ভিসের বিষয়টা হল সেখানে পুরোপুরি পার্টসগুলো খুলে সেগুলোর ভিতর থেকে মোবিল গ্রিস এগুলো লাগিয়ে দেওয়া এই আর বাইক চালানো ক্লান্তিকর হতে পারে হতে পারে এইরকম জায়গায় আসলে আমাদের ভিতরে ক্লান্তির বিষয়টা শারীরিক এবং মানসিক দুভাবে কাজ করে আমাদের ভিতরে আপনি যদি খুব সুন্দর একটা প্রকৃতির মধ্যে দিয়ে দীর্ঘপথ বাইকে চালিয়ে যান সেখানে আপনার শরীর হয়তো বিদ্রোহ করে উঠতে পারে কিন্তু মন তো সেখানে আপনার পুরো সতেজ হয়ে আছে স্বায়িকভাবেই আপনার সেখানে কিন্তু ক্লান্তি আপনাকে কোনো মতেই গ্রাস করবে না লং রুটের জন্যে অনুপ্রেরণা দেয়ার বিষয় হল যে আপনি এমন একটা রুট বেছে নিন যে রুটে আপনি প্রাকিতিক সৌন্দর্য খুবই এমন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে যেতে পারবেন এবং সেই সৌন্দর্য সৌন্দর্যে আপনার সৌন্দর্য যেমন থাকবে তেমনি সেখানে মাঝে মাঝে রেস্ট নেওয়ার মতো যে জায়গা রেস্টুরেন্ট হতে পারে সেখানে গিয়ে একটু বসা পানীয় জল পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের সেখানে ব্যবস্থা করা রিফ্রেশমেন্টের একটা জায়গা থাকার বিষয়ে এই বিষয়গুলো যত থাকবে এবং এমনভাবে রুট দেখে না যে কিছু যদি হঠাৎ করে সমস্যা হয় সেই সমস্যায় আপনি সেই সমস্যাটা ওভারকাম করতে পারবেন এরকম বিষয়গুলো যদি থাকে তাহলে আপনি কিন্তু লং রুটে আপনি যেতেই পারবেন আর সতর্কতা বলতে মেকানিকাল কাজ বাইকের বাইকের মেকানিক্যাল কাজটা টুকটাক আপনাকে শিখে রাখতে হবে আপনি যদি লং রুটে যেতে চান অবশ্যই শিখে রাখতে হবে আপনার যে কোনো সময় বাইক ছোটো খাটো বিগড়ে যাবে যাবে না এরকম কোনো মানে নেই এবং বিগড়ে গেলে আপনি লং রুটে যে সব জায়গায় আপনি মেকানিক পাবেন এরকম কোনো মানেও নেই সব থেকে ভালো আপনি কিছু টুল নিয়ে রাখুন সঙ্গে বাইক সারানোর মতো টুকটাক কাজ শিখে নিন কাজ শেখা আহমরিক কোনো ব্যাপার না সেই জন্য আপনার এক্সপার্টও হতে হবে না মোটামুটি বাইক যেমন আপনি চালাচ্ছেন তেমনি সেইভাবে বাইকের যত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে বাইকের বিজ্ঞান নিয়ে একটুখানি পড়াশুনো করে নিন করে নিয়ে লং রুটে বেরিয়ে পড়ুন একেবারে কিছু না শিখে যদি বেরোন ছোটো খাটো কাজ যদি ওইভাবে না জানা থাকে তাহলে কিন্তু একটা বিপদের সম্ভাবনা থেকে যেতে পারে